পৃথিবীর কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছের মধ্যে আমার অপর একটি ইচ্ছে হল তাজমহল পরিদর্শন করা এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি এবং এটি উত্তরপ্রদেশে অবস্থিত যদি কখনও আমি সময় পাই অবশ্যই আমি তাজমহল দেখতে যেতে চাই